হ্যাঁ স্যার বলুন স্যার ওই যে একটা বিয়েবাড়ির শ্যুটিং ছিল শ্যুট করতে হত আপনাকে আমি ফোন করেছিলাম আপনার কর্মচারী ফোনটা ধরেছিল আর কি হ্যাঁ আমি শ্যামসুন্দরবাবু বলছি শ্যামসুন্দর গোস্বামী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ করে থাকে আর আপনার কত টাকা আপনি খরচ করতে চান এর উপর আপনি একটু বলুন না আপনি যদি বলেন একটু ভালো করে করতে হবে আমরা তাহলে একটু ঘুরতে নিয়ে যেতে যেমন ভ্রমণ বিভিন্ন পার্ক টার্কে গিয়ে ফটোশ্যুট করা হবে আর আপনি যদি বলেন একটু কম বাজেট আছে আপনার বাড়িতেই শ্যুটি শ্যুটটা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পারছি বুঝতে পারছি আর ওটা আপনার আলাদা করে একটা ফিজ লাগবে কর্মচারী যেটা যাবে আমি তো যাচ্ছিনা আমি তো অফিসেই আমাকে থাকতে হয় বুঝতে পারছেন কথা হ্যাঁ কিন্তু অফিসেই থাকতে হয় আমাকে আমি তুলি কিন্তু কর্মচারী এখন ভালোই পারে কর্মচারী চব্বিশ তারিখে আমি থাকিনা চব্বিশ তারিখে আমি অফিসে থাকবো আর কি চব্বিশ তারিখ তাহলে ফাঁকা আছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ চব্বিশ তারিখ তাহলে সকালবেলা সকাল থেকে আপনাকে যেতে হবে কিন্তু পুরো টাইমটাই দিতে হবে পুরো সময়টাই দিতে হবে হ্যাঁ একদম আমাকে যেমন যেন দাঁড়াতে না হয় আমাদের অনেক কাজ থাকে না এই টাইমটা তো জানেন বিয়ের টাইম বিয়ের সিজন চলছে এরকম কাজ থাকে যেমন রেডি করে রাখবেন পুরো রেডি হয়ে থাকবেন আপনিও থাকবেন রেডি হয়ে ওইটা মুকুটমনিপুরই ভালো হবে ওইটা অনেক জায়গা আছে পাহাড়ের হ্যাঁ ওখানে হ্যাঁ ওটা আমি ওই জন্যই বলছিলাম কর্মচারী পাঠাবো কর্মচারী হলে আমার টাইমটাও একটু বাঁচতো আর কি তারপর আপনি যদি বলেন আমাকে ডাকছেন আপনি আমার নামডাক শুনেছেন যেহেতু আর কি বলার আছে হুম ঠিক আছে আর কথাটা মাথায় থাকে যেমন আমি যেমন দাঁড়াবোনা ওইদিন আমার পুরো টাইমটা লস হবে অতএব আমি সারাদিনটাই সকাল করে যাব আপনি রেডি থাকবেন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার বাজেট রাখবেন তো চল্লিশ পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ডানদিকে ডানদিকে ডানদিকে ডানদিকে হ্যাঁ আজকে সন্ধ্যে ফাঁকা আছি আপনি তাহলে দেখা করে কথা বলবেন না ফোনে আর কতটা কথা হবে আচ্ছা ঠিক আছে ওখানেই কথা হবে রাখছি তাহলে